আচ্ছা এটা কি পার্লার পার্লার তো হ্যাঁ দিদি নমস্কার বলছি যে পাল আমি যে আমার মাসির মেয়ের কাছে শুনেছিলাম এই পার্লারতে গিয়ে গিয়ে যে এই আগের সপ্তাহে যে গেলাম এই হেয়ার কাটিংটা খুবই ভালো লেগেছে তা তা ফোন ওন করব করা হয়নি ফোন এক সপ্তাহ আগে যাওয়া হয়েছে তা বলছি কাটিংটাও খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে পরের বার যাওয়ার জন্য ভাবছি কি আর আর মেকআপের যে যে ফেশিয়ালের কী রে কেমন কী রেট সেটা জানলে ভালো হতো

হ্যাঁ প্রথমে প্রথমে যেতে তো ভয় লাগছিল কিন্তু গিয়ে দেখলাম বাজারের তুলনায় অনেকই কম আমার কাটিংটাও খুব সুন্দর হ্যাঁ খুব খুবই ভালো লেগেছে দারুণ ভালো লেগেছে

হ্যাঁ ঠিক আছে তো প্রথমবার গেলাম বলে ভালো লাগলে এরপর দ্বিতীয়বার যাওয়ার কথাই ভাবছি এবার আমি বলব কো অনেকজনকে যেতে আমাদের যে যা যারা যায় আর কি আমাদের পরিচিত কিন্তু স্টেপ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর যে ওই হেয়ার হেয়ার কাটিংয়ে যে স্টেপ আর অন্য লেয়ার লেয়ার কাটতে মানে রেঞ্জ যে লেয়ার কাটিংয়ে কতটা ভালো হ হবে না হবে জানি না কিন্তু যেতে বলেছি আমার মেয়েকে গিয়ে হ্যাঁ একটু একটু ভালো করে হ্যাঁ একটু